হ্যাঁ আমি ধর্মীয় গান পছন্দ করি কারণ আমি ধর্মীয় সংগঠন বা সঙ্ঘের সাথে যুক্ত আমি শী গুরু নাকতলার সঙ্গে শ্রী শ্রী দুর্গা প্রসন্ন পরমহংস দেবের শ্রী দীক্ষিত যার জন্য আমি ভজন বা তার কীর্তন শুনতে খুবই পছন্দ করি কেন ধর্মীয় রীতি নীতি সম্পর্কিত গানগুলো বেশ মনোরম এবং গভীরভাবে প্রভাব প্রভাবশালী আর কি আমি গান গুরুদেবের গানের মধ্যে শ্রী গুরু করো এমন স্মরণ প্রাণে এই গানটি আমার খুব প্রিয় এবং গানটি আমাকে খুব মানে আত্মসমর্পণের অনুভূতির মধ্যে প্রকাশ করে যা মানুষের হৃদয়কে স্পর্শ করে হিন্দি গানও শুনি হিন্দি গানের মধ্যে কিছু কিছু ভজন কীর্তন আছে যেগুলো আমরা শুনি ভালো লাগে এবং বিশেষভাবে প্রিয় কারণ গানগুলোর মধ্যে অনেক কিছু শেখার বা বোঝার আছে এই গানগুলিতে আমার প্রার্থনা ভক্তি মানবিক অনুভূতির মিশ্রণও থাকে যা মানুষকে ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে তাই গুরুদেবের যে কোনো গান আমার মনকে স্পর্শ করে এবং আমাকে আকর্ষিত করে